ওকে আচ্ছা মাছ লাগবে আপনার তো তো কি মাছ লাগবে আপনার হ্যাঁ যেমন ধরুন রুই কাতলা মৃগেল ঠিক আছে আরও বিভিন্ন চিংড়িও আছে গলদা চিংড়িটাও পেয়ে যাবেন এখন কিন্তু ওটা আপনি কোন সময় আসবেন আনতে সব থেকে সব থেকে বেটার হবে সকালের দিকে কারণ আমরা সকালের দিকে শপ ওপেন করি তো তখন হয়টা কি মানে সব কিছু ফ্রেশ পাবেন

তাও আপনি যদি সাতটা আটটার মধ্যে চলে আসেন খুব ভালো হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে হয়ে যাবে চলে আসবেন গলদা চিংড়ি আচ্ছা তো আপনার এক কেজি এক কিলো মাছে কটা পিস লাগবে আচ্ছা দেখুন আমাদের এখানে এক কিলো মাছে বারোটা পিসও হয় আর এক কিলো মাছে পনেরোটা পিসও হয় তো আপনি যদি একটু বড়ো সাইজ করতে চান তাহলে এক কিলো মাছে বারোটা হবে একটু যদি তার থেকে ছোটো করেন তো এক কিলো মাছে পনেরোটা হবে তো আপনি যেরকমটা নিবেন সেরকমটা আমাদের ওকে তাহলে বারোটা নেবেন হ্যাঁ হ্যাঁ দাম দশ কিলো মানে রুই কাতলা মিলে দশ কিলো দেখুন আচ্ছা রুই কাতলার যেটা দাম ওটা হচ্ছে আমাদের রুইয়ের আলাদা দাম আছে এখন বাজার যাচ্ছে রুইয়ের সাড়ে তিনশো চারশো আর কাতলাটা একটু ভালো মাছ আমাদের ওই জন্য ওটা একটু বেশি হয় সাড়ে পাঁচসো থেকে স্টার্ট হয় ওই কাতলাটা এবার কেমন নিবেন কোনোটা পাঁচ কিলো ওয়েটের আছে তো পাঁচ কিলো যেই ওয়েটের মাছগুলো আছে সেগুলো দাম বেশি পড়ে যাবে সাড়ে পাঁচশো পড়ে যাবে যেগুলো ওর থেকে ছোটো দু কিলো আড়াই কিলোর মধ্যে আসবে সেগুলো একটু কম পাঁচশো চারশো নব্বই এরকম আসবে হ্যাঁ যেহেতু আপনি অনেকটা পরিমাণে মাছ নিচ্ছেন তো ডিসকাউন্ট তো দিতেই হবে তো অবশ্যই আসুন দেখা যাক আমাদের এমনিতেই এখন দিওয়ালি অফার চলছে টেন পারসেন্ট ডিসকাউন্ট তো আপনি যখন আমার লাকি কাস্টোমার তো আসুন দেখি কি করা যায় আপনার জন্য অবশ্যই আমাদের এখানে সবসময় রেডি থাকে একদম হয়ে যাবে চিংড়িটা তো এখন যেটা বললেন গলদা চিংড়ি লাগবে আপনার তো গলদা চিংড়ির দাম ধরে নিন এখন বাজার ছশো করে তো আপনার ডিসকউন্ট হিসেবে আমি আপনাকে পাঁচশো সামথিং চেষ্টা করবো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে